হ্যাঁ আগেকার দিনে বাংলা ভাষা বিভিন্নভাবে অবহেলিত ও লুণ্ঠিত হয়েছে কিন্তু বাংলা ভাষা বর্তমানে সংস্কার ও প্রচারের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন যেমন নিয়মিত বাংলা ভাষার চর্চা করা হয় দিয়ে সপ্তাহের নির্দিষ্ট দিনে শহরের বিভিন্ন অংশে বাংলা ভাষা নিয়ে যথেষ্ট চর্চা করা হয় এছাড়া সংরক্ষণ প্রচার জন্যেও কলেজে কলেজে স্কুলে স্কুলে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয় এছাড়া বাংলা ভাষায় বিভিন্ন ধরনের বই বর্তমানে লেখা হয়ে থাকে এই সব বইগুলি মানুষ পড়ে বাংলা ভাষা সম্পর্কে জানতে পারে এবং এই এলাকার আমাদের এলাকায় সমস্ত লোক বাংলা ভাষাতেই কথা বলে থাকে এইভাবেই লোকেরা বিভিন্ন প্রচেষ্টায় বাংলা ভাষাকে নিয়ে গর্ববোধ করে বর্তমানে